হ্যালো হ্যাঁ আপনি কি বা হসপিটালের ম্যানেজমেন্ট থেকে কেউ বলছেন আমি হচ্ছে কাজল কুন্ডু হুগলী থেকে বলছি আপনার ওখানে পেশেন্টদের সুরক্ষার কোনো দায়িত্ব নেওয়া হয় নি ঠিকঠাকভাবে ওখানে চিকিৎসার অনেক গাফিলতি আছে এছাড়াও হচ্ছে নানা রকমের ওষুধের সাইড এফেক্ট দেখা যাচ্ছে আর রুগীরও অনেক দিক থেকে অসুবিধে দেখা দিচ্ছে এইভাবে তো হবে না আমিও আমার বাড়ির হ্যাঁ ওই জন্য বলছিলাম আমাদের বাড়ির যদি আরও অনেকে অসুস্থ হয়ে যায় আর এই আপনাদের হসপিটালটাই তো কাছের পড়ছে না আর আমরা সব সময়ই চাইবো কাছের মধ্যেই এ পেশেন্টকে ভর্তি করার হ্যাঁ টাইমমতো তাই সময় মতো ওষুধ খাওয়াবেন তাদের সঠিকভাবে সম সময় তো লক্ষ্য করতে হবে না হ্যাঁ ঠিক আছে পরের বার যখন যাবো আপনার সাথে যোগাযোগ করবো আপনি একটু সঠিক ব্যবস্থা নেবেন ঠিক আছে